পশ্চিমবঙ্গের যে আমাদের পশ্চিম বর্ধমানের যে খেলাগুলো আমাদের সবথেকে বেশি প্রিয় ক্রিকেট তো এখন অনেক প্রিয় হয়েছে ক্রিকেট দিনেও খেলা হচ্ছে ক্রিকেট রাতেও খেলা হচ্ছে যেহেতু সীমিত ওভারের এখন খেলা হয় সেইজন্য এখন ক্রিকেটটাও প্রচন্ডভাবে জনপ্রিয়তা অর্জন করেছে তাছাড়া ফুটবল কাবাডি খোখো খোখোতো আমাদের জাতীয় খেলা এবং এই খেলাতে আর্থিক আর্থিক খুব একটা বেশি প্রয়োজন দরকার হয়ে পড়ে অর্থের দরকার বেশি হয়ে পড়ে না সুতরাং সব জায়গাতে আমি দেখেছি যেখানেই আমি গেছি পশ্চিম বর্ধমানে যেখানেই গেছি সেখানেই দেখেছি এই ফুটবল এবং কাবাডি এই খোখো এই খেলাগুলো এই খেলাই আমি চতুর্দিকে আমি মানে দেখেছি আরকি এবং এই খেলাধুলোটাকে নিয়ে কেন্দ্র করে নিয়ে যে প্রতিযোগিতাগুলো হচ্ছে যেটা সবাইকে বিনোদনও জোটায় এবং এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই আমরা সব ধর্মের সব জাতের মানুষ আমরা একত্রিত হয় হই এবং যেটা সমাজের জন্য খুবই সমাজের জন্য খুবই দরকার তাছাড়া ফুটবল আমরা ফুটবলটাকে তো আমরা ভালোবেসেছি ফুটবল আমরা একটা সময় আমাদের কথা বলছি যখন আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে আমরা পাগল ছিলাম তো সেই ফুটবলের ধারাটা যে এখনো পর্যন্ত সেইভাবেই বজায় থেকে আছে কোন ভোরবেলাতে উঠে সবাই যাচ্ছে ছোটো ছোটো ছেলেরা এবং এমনকি দেখেছো চল্লিশ উর্দ্ধ মানুষরাও এই ফুটবলটাকে কেন্দ্র করে প্রচন্ডভাবে তারা মানে কি বলবো মত্ত হয়ে থাকে